নীলাঞ্জনা থেকে আমি চাউমিন আর চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম সেখানে একদম পুরো চাউমিনটা পুরো জল ঝোলঝোলে আমি একদম শুকনো ভাজা ভাজা চেয়েছিলাম একদম বাজে গুণগত মানের তার সাথে ঝালও দিয়েছে অনেক বেশী আর চিলি চিকেনে আমি বলেছিলাম একটু গ্রেভি একটু ঝোল ঝোল করতে সেখানে একদম শুকনো করে দিয়েছে আমি এই পদ কোনোরকমে গ্রহণ করলাম না করব না দয়া করে এটা পাল্টে দেওয়ার ব্যবস্থা করুন